এক এক দু হাজার দুই দুই তিন দু হাজার পাঁচ চার ছয় দুহাজার চার ছয় সাত দুহাজার একুশ পাঁচ ছয় দুহাজার তেইশ